হ্যালো আমি ব্যাংকের ম্যানেজার বলছি হ্যাঁ আমি বলছিলাম যে আমাদের ব্যাংক থেকে লোন দেওয়া হচ্ছে তো আপনি এই সুযোগটা নিয়ে নিন না হ্যাঁ হ্যাঁ আমি ইউকো ব্যাংক থেকেই বলছি তো লোন দেওয়া হচ্ছে লোনটা আমি মানে আপনাকে বলছি এই সময়ে লোনটা আপনি নিয়ে নিন কেননা লোন নিলে আপনার ব্যবসার জন্য বলছিলেন আমাকে একবার বলে রেখেছিলেন তো সেই জন্যই আমি আপনাকে বলছি যে লোনটা আপনি এখন নিয়ে নিন আমাদের ব্যাংকে আপনি যতটা অ্যামাউন্ট চাইবেন আমরা সেরকমই লোন দেবো আর লোন পরিশোধ করার ব্যাপার সেগুলো সব আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেবো কীভাবে আপনি কিস্তিতে কিস্তিতেও শোধ করতে পারবেন দরকার হলে একবারে মানে হাফ হাফ করেও দিতে পারেন সে যেটা আপনার সুবিধা না আমাদের একটা নিয়ম আছে নিয়ম নেই যে তা না তো আমি বলছি কি আপনি আসুন না এলে সামনাসামনি কথা হবে সব কেননা ওই যেটা শুনেছেন সেটা ঠিকই আছে এবারে ওইটা অনেকটা আমার ওপরে নির্ভর করছে আমি যদি মানে চাই দেওয়া যে হবে না এমন নয় দিতে আমি পারি সেটা আমার একটু রিস্ক থেকে যায় কিন্তু আমি তো আপনাকে খুব ভালো করে জানি আমরা লোক বিশেষে সেরকম অনেক সময় ছাড় দিই দিই না যে তা না তো আর যদিও আপনার চল্লিশে চল্লিশ দিয়েই শুরু করুন না ব্যবসাটা এখনই অতটা টাকা ইয়ে করবেন কেন অত টাকা দিয়ে শুরু করবেন কেন তারপরে আবার এটা কিস্তিতে কিস্তিতে শোধ করে দিয়ে আবার নিতেন আর দ্বিতীয়বার তো আপনি অনেকটাই পাবেন দ্বিতীয় বার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আর ওই ফটো আধার কার্ড এইসব সব কিছু মানে যেগুলো লাগে ডকুমেন্টস সেগুলো সব নিয়েই আসবেন ওই দিনই সব কিছু কাগজ কলম করে নেওয়া হবে ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে